উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে বিস্তর পার্থক্য ভারতবর্ষে আছে উত্তর ভারত মূলত হিন্দি প্রধান রাজ্য এবং হিন্দি ভাষাভাষী লোক বাস করেন দক্ষিণের রাজ্যগুলি মুলত তামিল তেলেগুর মতো ভাষা এখানে রয়েছে ফলে উত্তর ভারতের মানুষ যদি বেশিরভাগ মানুষ দেখা যায় সেখানে অনেক বেশি অশিক্ষিত আছে অশিক্ষিত মানুষের পরিমাণ অনেক বেশি দক্ষিণের রাজ্যগুলি কিন্তু অনেক বেশি শিক্ষিত এবং বেশিরভাগ মানুষ অনেক বেশি ভাষা সচেতন মানুষ বলে দেখা যায় খাদ্য যদি বলা যায় উত্তর ভারতের প্রধান খাদ্য রুটি বাজরার মতো বিষয় রুটি বাজরার মতো খাদ্য কিন্তু তারা বেশিরভাগ খায় গ্রহণ করে দক্ষিণে কিন্তু

তারপরে বিভিন্ন চালের বিভিন্ন ইডলি ধোসার মতো খাবার কিন্তু মানুষ খায় সাক্ষরতার হার উত্তরে হয়তো অনেক কম কিন্তু দক্ষিণ ভারতে অনেক বেশি